আমরা নিজেরা নিজেরা রান্না করি নিজেদের জন্য কখনো রান্না করি রান্না করে আমরা লোককে খাওয়াতে ভালোবাসি কখনো আমরা কোথাও যাই আমরা নিজেরা আমরা নিজেরাই রান্না করি আমরা ঠাকুর নি না ঠাকুরের জন্য আমরা নিজেরা দশ পনেরো জন কখনো পিকনিক করতে যায় পিকনিক করে আমরা নিজেরা ভারাইটিস রকম রান্না করি রান্না করে আমরা সবাইকে খাওয়াতে ভালোবাসি খাওয়ানোর জন্য আমরাদের সবাই সবার কাছ থেকে আমরা বান্ধবীদের মধ্যে আমরা সব হেল্প করি হেল্প করার পরে সবাই সবাই বলে খুব ভালো টেস্টি হয়েছে রান্না নিজেরা নিজেরাই রান্না করে নিজেরা নিজেরাই শেয়ার করি নিজেরা নিজেরা পিকনিক করি এখানে ওখানে আমরা যাই নিজেরাই আমারা একশো দেড়শো লোকের রান্না করে আমরা সবাই মিলে আনন্দ করে আনন্দ করে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে আমরা আবার সবাই সবাই যে যার যার মতন সবাই বাড়ি চলে আসি বাড়ি চলে আসার পরে আমরা খুব হ্যাপি থাকি এইজন্য আমরা নিজেরাই কখনো কোনো দিন কোথাও যাওয়ার জন্যে আমরা পিছু পা করি না আমরা সবাই মিলে যেতে ভালোবাসি নিজেরা রান্না করি নিজেরাই খাই সবাই মিলে যেতে আমরা খুব ভালোবাসি